হ্যালো এটা বিশপ জন্স হাসপাতালে লেগেছে ফোনটা ও বলছিলাম যে আমার থাইরয়েডের প্রবলেম আছে তো তো ডক্টর দেখাতে চাইছি তো থাইরয়েডের ডক্টর কবে বসবেন আচ্ছা তো কালকে দেখা যাক কালকে যদি যেতে পারি তো যাবো নাহলে এর পরের দিন যাবো তো মানে আগে থেকে কি নাম লেখাতে হবে আচ্ছা মানে ওই দিনই আচ্ছা বুঝলাম মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো বলছিলাম যে যেদিন মানে দেখাবো সেদিন সকাল বেলা নাম লেখাতে হবে না কি আগের দিনই আগের দিন ঠিক আছে ভিজিট কিরকম আছে ফাইভ হান্ড্রেড আর মেডিসিন আচ্ছা আচ্ছা হুঁ আচ্ছা আমি কি টেস্ট করে রিপোর্ট গুলো নিয়ে যাবো না কি উনি টেস্ট লিখে দেবেন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা